দেখুন এখন তো আমি আর গান করতে পারি না কিন্তু একটা সময় ছিল যখন আমার গলার থেকে খুব মিষ্টিভাবে সুর বেরোতো এখন আর গলা ভেঙে যাওয়ার ফলে আর সেরকম গান গাওয়াও হয় না এবং দম বন্ধ করে আমি গানের কোনও সুরও নিতে পারি না আর যখন আমি গান গাইতাম তখন আমি গলার খুব যত্ন করতাম তা নয় কিন্তু মাঝে মাঝে ছোটোবেলায় আমার মা আমাকে গরম জলে গার্গেল করতে বলত এবং যেহেতু আমার গানের গলা ভালো ছিল সেহেতু আমাকে টক খেতেও বারণ করত তার কারণ টক খাওয়ার ফলে গলার স্বর অনেক সময়ে ভেঙে যায়